গত ছয়দিন আগে আমি ফ্লিপকার্ট থেকে একটি বই অর্ডার করেছিলাম বইটি খুব তাড়াতাড়ি আমার কাছে চলে এসেছে এবং বইটি ভীষণ ভালো আমি ভবিষ্যতে আবার ফ্লিপকার্ট থেকে ওই বইটি অর্ডার করতে চাই